যারা বাংলা ভাষা বোঝে না তাদের আমরা কী করে বোঝাবো তারা কোনো কারণে আমরা যেভাবে খাই সেইভাবে বোঝাই বা জলের বোতল দেখাই সেই সব জিনিসকে দেখিয়েই বোঝানো যায় যে কী বলতে চাই যে বা পয়সা চাইছে সেরকমভাবে পয়সা হিসেবে বা দেখাযই সেই সব জিনিসগুলো